আমাদের এখানে অনেক পর্যটন স্পট আছে অনেক পার্ক আছে মিউজিয়াম আছে বাইরে থেকে অনেক মানুষ আসে এখানে থাকা খাওয়ার থাকা খাওয়ার ব্যবস্থা আছে এই পর্যটন স্পটগুলি দেখাশোনার জন্য অনেক লোকজন আছে যারা যারা পর্যটনদের দেখাশোনা করে যাতে তাদের কোনো অসুবিধা না হয় এবং এখানে এর এরা সেনিটেশনও করে আমাদের জায়গায় পর্যটনের সুযোগ সুবিধা আছে এখানে বড় বড় সড়কপথ আছে এখানে যে পাবলিক টুরিজম স্পটগুলি রয়েছে সেখানে ভালো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা আছে তাদের থাকা খাওয়ার জন্য যোগাযোগ অসুবিধা যোগাযোগের ব্যবস্থা আছে যাতে তাদের কোনো অসুবিধা না হয় তার জন্য অনেক মানুষের অনেক মানুষ রকমের ব্যবস্থা অনেক রকমের ব্যবস্থা আছে তার জন্য এখানে হচ্ছে স্টোর এই তো এখানে টুরিজমদের আসতে যাতে অসুবিধা না হয় তাই জন্য ব্যবস্থা করা আছে হচ্ছে তার জন্য ব্যবস্থা করা আছে এবং টুরিজমগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অনেক লোক আছে যারাই তারা সব সব ব্যবস্থা করে রাখে যেমন ঝাঁট দিয়ে রাখে স্যানিটাইজ করে রাখে স্যানিটাইজ করে রাখে পরি পরিবেশটা ভালো সুন্দর করে রাখে যাতে টুরিস্টদের কোনো অসুবিধা না হয় ওদের থাকা খাওয়ার জন্য খাবার তৈরি করা তাদের থাকার জন্য থাকার জন্য ভালো চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদি সব কাজই তারা করে তাই আমাদের এখানে অনেক মানুষ তাই আমাদের এখানে অনেক মানুষ বেড়াতে আসে